আমি যে গানগুলি করি তার মধ্যে বিশেষ গান হল আমার প্রিয় গান হল রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রসঙ্গীত আমার পরিবারের সবাই খুব শুনতে ভালোবাসে যেটা আমি আনন্দের সঙ্গে গাই এবং সবাইকে শোনাই তো এবং বিভিন্ন রকম গানের মধ্যে আরো আছে কীর্তন তো সন্ধ্যেবেলায় আমরা সবাই শ্বশুর শাশুড়িমা আমার সন্তান সবাই একসাথে বসে আমরা ঠাকুরের সামনে কীর্তন গান করি তো এটা মজা করেই করা হয় এবং সন্ধ্যাবেলায় যেটা নিয়মরীতি অনুযায়ী আরও বিভিন্নরকম গান ঠাকুরের গান আমরা করি আর লোকগান আমাকে যেমন লোকগান ভীষণ পছন্দের আমি বেশি করে লোকগানও করি এগুলোই আমার হচ্ছে পছন্দের মধ্যে